বিদ্যমান গাছ থেকে আমি যেটা করি সেটা হলো সেই গাছ থেকে আরও কলম বানিয়ে আরও অন্য অন্য যে সমস্ত গাছ আরও উৎপাদন করা যায় যেগুলোকে আমি অন্য কোথাও রোপণ করি এবং সেটা সেগুলো দিয়ে অন্যান্য জায়গায় আমি বিক্রিও করি যাতে সেই ফলনটা আরও ভালো হয়